হ্যালো এটা কি সুইট কেক শপ আমার একটা কেক লাগবে সামনে অনুষ্ঠান আপনি কি দিতে পারবেন দিন পাঁচেক পরে আমার কিন্তু কেকটা লাগবে যদি আপ কিন্তু আমি তো কেক সম্বন্ধে সেরকম কিছু জানি না আপনি যদি একটু ভালো কোয়ালিটির কেক দিতে পারেন তাহলে ভালোই আর কেরকম কী দাম হবে বলুন তো পাঁচশো সাড়ে পাঁচশো লাগবে তাহলে দু পাউন্ডেরই দেবেন তাহলে বলুন কত কী লাগবে ঠিক আছে আপনি তাহলে কী করে পাঠিয়ে দেবেন বলুন তো আমার বাড়ি তো বজবজে আপনি তাহলে ঠিক আছে আপনি তাহলে ঐ জায়গায় তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন ঠিক আছে রাখুন তাহলে